হ্যাঁ এখানে বিভিন্ন ধরণের আবাসন আছে যেমন কিছু মানুষ ফ্ল্যাটে থাকে ভাড়া নিয়ে এবং কিছু সরকারি আবাসনে থাকে এছাড়াও কিছু স্টুডেন্টদের জন্য আবাসন আছে সেগুলোও সরকারি বা বেসরকারি এগুলোর মধ্যে যেগুলো ছোটো ছোটো বাড়ি আছে ফ্ল্যাটের মতো সেগুলোর ভাড়া মিনিমাম পাঁচ হাজার টাকা আর বড়ো ফ্ল্যাট নিতে গেলে সেগুলো দশ হাজার পনেরো হাজার এ রকম করে পড়ে যায় তাছাড়াও কিছু হাউজিং হাউসিং আছে যার ভেতরে মার্কেট আছে তো সেই কারণে সেই হাউজিংয়ের ভাড়াও অনেক বেশি এছাড়া এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজে এসে ভাড়ায় থাকে তাছাড়াও কিছু ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে এসেও এখানে ভাড়ায় ঘর নিয়ে থাকে